আমাদের পশ্চিম মেদনীপুর জেলায় বিভিন্ন পর্যটন বা দর্শনীয় স্থানগুলি অনেক রয়েছে এখানে বিভিন্ন দর্শনীয় স্থান হল যেমন মেদনীপুরের দুর্গা মন্দির বা পলাশ চাপড়ির দুর্গা মন্দির হরগৌরী মন্দির শিব মন্দির এছাড়াও রসকুন্ডুর শিব মন্দির বিশ্ব বিখ্যাত এছাড়াও এখানে যেমন রয়েছে বিভিন্ন পার্ক শপিং মল বিভিন্ন দুর্গ বা জারার রাজবাড়ি হল আমাদের জেলার মধ্যে সবচেয়ে পুরনো রাজবাড়ি এছাড়াও মেদনীপুর জেলায় রয়েছে চার্চ সেখানে প্রচুর খ্রিষ্টান ধর্মের মানুষেরা সমাগম করে থাকে আমাদের চন্দ্রকোনা জেলায় রয়েছে শিখেদের জন্য একটি গুরুদ্বার এখানে শিখেরা বছরের নির্দিষ্ট দিনে অনুষ্ঠান পালন করে থাকে এছাড়া হিন্দুদের জন্য রয়েছে গাজন উৎসব এবং বিভিন্ন উৎসব যেমন দুর্গা পূজা এই স্থানগুলিতে অবশ্যই সাধারণ মানুষের আসা প্রয়োজন তারা আসলে তবেই বুঝতে পারবে যে পশ্চিম মেদনীপুর জেলা কতটা বিখ্যাত পর্যটন শিল্পের জন্য এছাড়া আমাদের ঘাটালের কাছে একটি পার্ক রয়েছে যেটি খুব মনোরম ও পরিবেশবান্ধব এখানে বিকেল হলেই কত পর্যটকরা সপরিবারে আসেন দেখতে বা বেড়াতে রিলেক্স করতে সেখানে থেকে তারা বাড়ি ফিরে যান এবং আমাদের পশ্চিম মেদনীপুর জেলার অর্থনীতিতে সাহায্য করে থাকেন এছাড়াও রয়েছে আমাদের স্কুল কলেজ বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও একটা শপিং মল